হ্যাঁ অবশ্যই কারণ আমরা যে যুগে বাস করছি সেখানে প্রযুক্তি এবং তার প্রয়োগ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে এবং আবশ্যক বিষয় হয়ে গেছে এখন প্রযুক্তি সম্পর্কে শিখতে হবে এবং তার উপযুক্ত প্রয়োগ করা সেটার জন্য প্রত্যেকে এই কম্পিউটার নামক বিষয়টি ছোটোবেলা থেকেই তাদের পাঠ্যসূচির মধ্যে রাখা উচিত এবং যু উপযুক্তভাবে তাদেরকে যথাযতভাবে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তি এবং তার প্রয়োগ সম্পর্কে শেখানো উচিত এতে করে তারা যুগের পরিবর্তনের সাথে সাথে যে কম্পিউটারের ব্যবহার প্রযুক্তির ব্যবহার এগুলো শিখিয়ে দিতে পারলে তাদের তো একটা উন্নতি হবেই সাথ পাশাপাশি আমরা যারা এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মকে আমরা যাতে প্রশিক্ষণ করতে পারি তাই তাদেরকেও এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকেও এ বিষয়ে কিন্তু অধ্যয়ন করা অবশ্যই উচিত এবং এটি অবশ্যই একটা মৌলিক বিষয় হওয়া উচিত